সাঁতারুরা সাধারণত যেসব ভুল করে জলে নেমেই সবার প্রথম ওরা হাত পা ছিটকাতে থাকে নইলে বারবার ডুবে যাবার চিন্তাভাবনায় ওরা থাকে ওই জন্য ওরা নিজের শরীরের যে ভারসাম্যটা ওটা নিয়ন্ত্রণ করতে পারে না অনেক সময় কি করে যদি জলের মাঝখানে হয়তোবা চলেও গেলো সে দেখছে তখন আর শরীরের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললো ওই জন্য অনেক সময় ডুবে যাবার ডুবে যাবার সমস্যা হতে পারে আর যদি সব ভয় কাটিয়ে ওঠার জন্য তাকে সবার প্রথম জলে নেমে নিজের শরীরকে শরীরে জলের সথে নিজের শরীরটা পুরো নিয়ন্ত্রণ করতে হবে যাতে ভাসিয়ে রাখা যায় শরীরটাকে এছাড়া একটু প্রথম প্রথম ডুব মারতে হবে তাহলে আস্তে আস্তে এই যে জলের উপর যে ভয়টা আছে এই ভয়টা সে কাটিয়ে উঠতে পারবে